গেমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে যদি আপনি বলেন তাহলে আমার মতে বলবো না কারণ গেম হবে অপনেন্টের সাথে একজনের সাথে অপনেন্টের সে ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারটা একেবারে বেশি উচিত নয় আমার মতে যদি বলেন